নমস্কার দাদা আমি সোমা দাস বলছি এটা কি কদমতলা চিকেন শপ আপনার কাছে কি দশ কিলো চিকেন হবে আমার লাগবে বুধবার আপনার কাছে কেমন আছে কেমন ওজনের রাখেন দু কিলো রেটটা কেমন আচ্ছা আচ্ছা রেটটা কেমন আছে ঠিক আছে আপনি তাহলে দশ কিলো দিয়ে দেবেন আর আপনি কি কাটার জন্য কি কিছু নিচ্ছেন এক্সট্রা কিছু দিতে হবে বলছি চিকেনটা কাটার জন্য কি আপনাকে এক্সট্রা কোনও টাকা দিতে হবে কি আর আপনি আচ্ছা আচ্ছা আমার কিন্তু দশটার মধ্যেই লাগবে ঠিক আছে বুধবার দশটার মধ্যেই আর আমি না যেতে পারি আমি অন্য কাউকে পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনাকে কি অ্যাডভান্স কিছু দিতে হবে না কি একবারে যখন নেব তখন আচ্ছা আপনার এই নাম্বারে কি গুগল পে ফোনপে আছে তাহলে আমি এখন কিছু দিয়ে দিচ্ছি বাদবাকিটা যখনই মিট হ্যাঁ বলুন একটা ছোটখাটো অনুষ্ঠান আছে চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি দেওয়া সম্ভব কারণ রান্নাবান্নার ব্যাপার বুঝতেই পারছেন আপনি চেষ্টা করবেন সাড়ে নটা আপনি চেষ্টা করবেন সাড়ে নটা দশটার মধ্যে দেওয়ার হ্যাঁ ধন্যবাদ